প্রথমবারে যখন গাইতে উঠেছিলাম একটা স্টেজে সেবারে কিন্তু একবারই মিথ্যে কথা বলবো না বেশ নার্ভাসনেস হয়েছিল অর্থাৎ ভয় কিন্তু কয়েক স কয়েক সেকেন্ডের জন্য তারপরে আর সেই যে একবারই ওটা হয়েছিল তারপর থেকে কিন্তু এই ভয় বা কোনোরকম গাইবার আগে যে একটা অন্যরকম চিন্তা যে কি হবে না হবে এই সমস্ত কোনোদিন আর সেই ভাবনাটা আমার মধ্যে আসেনি